পৃথিবী উন্নত পৃথিবী সম্পর্কে আমাদের কি মতামত পৃথিবী কি উন্নত হতে পেরেছে হ্যাঁ পৃথিবী অবশ্যই উন্নত হতে পেরেছে আমাদের পৃথিবীতে আগেকার যেমন সব বাড়িঘর ছিল মাটির বাড়ি মাটির বাড়ি ছিল তারপর আমাদের শৌচাগার ছিল না আমাদের রাস্তাঘাট ছিল কাঁচা কিন্তু এখন আমাদের কোনো অসুখ বিসুখ হলে আমাদের সামনাসামনি কোনো হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে কোনো স্কুল কলেজ অনেকটা দূরত্বে দূরত্বে ছিল এখানে গরিব গরিব ছাত্রছাত্রীরা কোনোরকম শিক্ষা গ্রহণ করতে পারত না এখন পৃথিবী অনেকটাই উন্নত হয়েছে আমাদের এখন গ্রামে গ্রামে স্কুল শিক্ষাকেন্দ্র সবই আছে তারপরে স্বাস্থ্যকেন্দ্র এখন গ্রামে গ্রামে একটি করে আছে তারপর প্রত্যেকটা জায়গায় জায়গায় একটি করে হাসপাতাল আছে এখন বেশীরভাগ রাস্তাঘাটই পাকা হয়ে গেছে এবং বেশীরভাগ বাড়ি ঘরবাড়ি সব মাটির হয়ে গেছে মাটির থেকে সব পাকার হয়ে গেছে এটা আমাদের পৃথিবীতে খুবই উন্নতি করেছে এবং তার থেকেও বড়ো কথা আমাদের শৌচাগার শৌচাগার আমাদের প্রত্যেকের এখন বাড়িতে বাড়িতেই বলতে গেলে শৌচাগার আছে